আমার প্রিয় খেলা হলো ক্রিকেট আর আমি ছোটোবেলা থেকে এই ক্রিকেট খেলেই আমি বড় হয়েছি আর আমি এই ক্রিকেট খেলা খুবই পছন্দ করি আর আমি মনে করি যে খেলা শুধু আমার একার পছন্দ নয় খেলা সবারই পছন্দ কারণ খেলতে সব মানুষই ভালো থাকে কারণ খেলতে যেমন ভালোওবাসে তেমন ভালোও থাকে আর আমার মনে হয় মানুষ যদি খেলা শুরু করে তাহলে তাদের মনের মধ্যে তাদের সমস্ত দুশ্চিন্তা কেটে যায় আর মানুষ যদি খেলতে থাকে তাদের যে শরীর থাকে সে শরীরটাও তাদের সুস্থ হয়ে যায় সুস্থ থাকে সবল থাকে তাদের শরীরে কোনো রকম রোগ থাকে না এবং তাদের মাথায় যদি কোনো খারাপ চিন্তা থাকে সে খারাপ চিন্তাও চলে যায় তাই আমি মনে করি যে খেলা হচ্ছে সবারই প্রিয় আর খেলা আমি কেন পছন্দ করি কারণ আমি ছোটোবেলা থেকে বিরাট কোহলির ক্রিকেট খেলা খুব দেখতাম আর বিরাট কোহলির ক্রিকেট খেলা দেখে দেখেই আমি বড় হয়েছি তাই আমি তার জন্যই আমি খেলা খুবই পছন্দ করি আর আমি মনে করি যে খেলা শুধু আমার একার নয় সবারই পছন্দ করা দরকার আর আমি ছোটোবেলা থেকে যখন আমি স্কুল যেতাম আমি লুকিয়ে লুকিয়ে খেলা দেখতাম কারণ আমার বাড়ির লোক কখনোই চায়নি যে আমি একটা মেয়ে হয়ে কখনোই খেলার মধ্যে যাই কিন্তু আমি সবসময়ই খেলতে পছন্দ করতাম তাই আমি লুকিয়ে লুকিয়ে খেলা দেখতাম এবং সেখান থেকে নিজেও প্র্যাকটিস করতাম এবং আমি সেখান থেকে ছেলে হোক মেয়ে হোক যারা ক্রিকেট খেলা খেলে তাদের সাথে আমি একসাথে বসে প্র্যাকটিস করতাম এবং খেলতাম এবং সেখান থেকেই আমি আজ খেলা শিখেছি আর আমি শুধু একা নয় আমার অনেক বন্ধুবান্ধব নিয়েও আমি অনেক খেলা খেলেছি তাই আমি মনে করি আমার সবথেকে পছন্দের খেলা হল ক্রিকেট আর এই খেলাটা সবারই খুব পছন্দের